গর্বিত হওয়ার জন্য আমি কিছু কাজ করেছি যেমন সমাজমূলক কাজ যেমন অনেক মানুষই আছে যে খুবই কষ্টের সাথে জীবনযাপন করে এবং অনেকে আছে যারা রাস্তার ফুটপাতে জীবন কাটায় তাদেরকে অনেকাংশে খাবার দিয়ে কিছু অংশে জামাকাপড় দিয়ে তাদেরকে সাহায্য করেছি যেটা নিয়ে আমি গর্ববোধ করি তাছাড়াও আমি ইলেকট্রিকশিয়ান ইলেকট্রিকের কাজ জানি সে এই গরমে যে যেসমস্ত মানুষের মানুষজন ইলেকট্রিক্যাল কোনো লোক না পায় মিস্ত্রি যদি না পায় তাদের বাড়িতে যদি ফ্যান লাইট যাই খারাপ হোক না কেন তাদের সেইগুলো সেই বিনা পয়সায় সার সেরে দিয়ে আসি তাদের পাখার যদি ইস্পিড গতি কম গতিবিধি কমে যায় তাদেরকে কিছু বাড়তি জিনিস যোগ করে ওখানে সেই গতিবিধি বাড়িয়ে দিই যাতে এই দাবদাহ গরম থেকে মুক্তি পায় কিছুটা হলেও এসব নিয়ে আমি গর্বি গর গর্ব বোধ করি